হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ বলুন আপনি কি পড়ে গিয়েছিলেন নাকি কত দিন আগে পড়ে গিয়েছিলেন খুব কি চোট লেগেছিল পানিহাটি হসপিটালে চলে আসুন প্রতিদিন আমি সকাল দশটা থেকে বসি এখানে হ্যাঁ তো এগুলোর জন্য ও ওগুলো আসতে হবে রক্ত পরীক্ষা করতে হবে নাহলে তো বোঝা যাবে না এখানে আসতে হবে আপনাকে পানিহাটি হসপিটাল আপনি আগের সব ওষুধ পত্র বা প্রেস্ক্রিপশন নিয়ে আসবেন আর আপনি বাড়ির কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পানিহাটি হসপিটাল ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ চলে আস